হ্যাঁ দাদা বলছি আমার প্যান কার্ডটা খারাপ হয়ে গেছে আসলে ওটাই জল পড়ে গিয়েছিলো গিয়ে প্যান কার্ডের নামটা হচ্ছে আবছা হয়ে যাচ্ছে সেজন্য আমার নতুনভাবে আবার প্যান কার্ড করতে হবে কীভাবে করবো মানে করা কি যায় নতুন প্যান কার্ড

আচ্ছা প্যান কার্ড যদি নতুনভাবে করি তাহলে আগের নাম্বারটা থাকবে তো আমার তো এটা হচ্ছে যে ব্যাঙ্কে দেওয়া আছে আর ব্যাঙ্কে এর জন্য কোনো কাজ করতে পারছি না সেজন্য আমাকে ব্যাঙ্কে থেকে চাইছে বারবারার প্যান কার্ডটা একটু করে দিন দাদা তাড়াতাড়ি

তাহলে এর জন্য কত টাকা দিতে হবে এর জন্য যদি বাবা আবার একশো টাকা দিতে হবে এর জন্য একশো টাকা আচ্ছা ঠিক আছে একশো টাকাই নেবেন কিন্তু দাদা আমার একটু তাড়াতাড়ি করে দিতে হবে কেন বই তো আমার বন্ধ হয়ে যাচ্ছে প্যান কার্ড না দিলে আমি কেওয়াইসি করতে পারছি না আর বই বন্ধ হয়ে গেলে তো আমার খুব সমস্যায় পড়ে যাচ্ছে আমার ব্যালেন্স কত আছে দেখতেও পাচ্ছি না আর তুলতেও পাছি না যার জন্য প্যান কার্ডটা খুব তাড়াতাড়ি প্রয়োজন প্যান কার্ড ছাড়া তো এখন আর কিছুই হয় না আর শুধু ব্যাংকের বই কেন আমার অন্য একটা কাজও আছে যেটা হচ্ছে কি আমার করতেই হবে কিন্তু প্যান কার্ড আমার একটু তাড়াতাড়ি খুব প্রয়োজন একটু তাড়াতাড়িই করে দেওয়া যাবে তাহলে আমি হচ্ছে একে এই দু দিনের মধ্যে এসে দেখা করবো আমার প্যান কার্ডটা করে দিলে তাড়াতাড়ি খুব ভালো হয় আর কীভাবে যাবে ওটা আমাকে হাতেই দেওয়া হবে না বাইপোস্টের দ্বারা যাবে ঠিক আছে হাতে নিলেই আমার সুবিধা হয় তাহলে আমি দুদিন পরেই এসে একবার দেখা করবো হ্যাঁ